পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়াদল বা ইভেন্টগুলি হল ক্রিকেট এবং ফুটবল পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য রাজ্যের মতন নয় ফুটবলের আবেগ এবং পৃষ্ঠপোষকতার জন্য পশ্চিমবঙ্গ বিখ্যাত কলকাতা ভারতের ফুটবলের অন্যতম প্রধান কেন্দ্র এবং ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো শীর্ষ জাতীয় ক্লাব রয়েছে পশ্চিমবঙ্গে ভারতীয় খেলা যেমন খো খো এবং কাবাডিও খেলা হয় এখানে ক্যালকাটা পোলো ক্লাবকে বিশ্বের প্রাচীনতম পোলো ক্লাব হিসাবে বিবেচনা করা হয় এবং রয়্যাল বেঙ্গল কলকাতা গল্ফ ক্লাব গ্রেট ব্রিটেনের বাইরে তার ধরনের প্রাচীনতম